তো আমার যখন গ্যাস ফুরিয়ে যায় তো আমরা জ্বালানির কাজ কাজে বা কোনো চুলো চুলো তো নেই আমরা তো শহরের মানুষ আমরা জ্বালানি ব্যবহার করি না আমরা গ্যাস ব্যবহার করি তো তার জন্য বলছিলাম যে আমার যদি গ্যাস ফুরিয়ে যায় তো গ্যাসওয়ালার যেখান থেকে গ্যাস আমরা ভরি তার নাম্বার সেই দোকানের নাম্বার আছে তো সেই দোকানে আমার যদি গ্যাস ফুরিয়ে যায় তার আগে গ্যাস ভরে দিতে হবে কেননা আমার গ্যাস যদি ফুরিয়ে যায় আমি কিছু করতে পারব না তো আমার গ্যাস শেষ হওয়ার আগে যেন আমার গ্যাসটা ভরে দেয়